আমার দ্বারা পরিচালিত কোনো ফটোগ্রাফি বা কর্মশালায় অংশগ্রহণ করার অভিজ্ঞতা হল যেমন আমার বোনের অন্নপ্রাশনে আমার নিয়মিত আমি যে ক্যামেরা কাজ শিখেছিলাম একটা স্টুডিওতে সেখানে কৌশল শিখেছিলাম স্টুডিওতে মা তারা স্টুডিওতে তারপর থেকে আমি নিজস্ব একটি ক্যামেরা ব্যবহার করি নিজস্ব ক্যামেরাতে আমি বোনের অন্নপ্রাশনে বিভিন্ন ছবি তুলি তারপর ভিডিও রেকর্ডার একটি লোকের ধার করে এনে ভিডিও রেকর্ড করি বিয়ে বিয়েবাড়িতে আমি সম্ভবত কম যাই কিন্তু অন্নপ্রাশন বাড়িতে এবং অন্য কোনো ছোটোখাটো অনুষ্ঠানে আমি ভিডিও রেকর্ডার ভাড়া করে আনি এবং নিজস্ব নিজস্ব ডি এস এল আর দিয়ে ফটোগ্রাফি করি এবং এবং তারপর অন্যান্য যেমন পিকনিক স্পটে আমার ডি এস এল আর নিয়ে যাই তারপর বন্ধুদের সঙ্গে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় পিকনিক স্পটে নানা ধরণের ছবি তুলতে হয় এবং নানা ধরণের ছবি এডিট করতে হয় তারপর বিভিন্ন ধরণের ছবি এডিট করার পর তাদেরকে দিতে হয় ডি এস এল আর দিয়ে ছবি তুললে মোটামোটি ভালো আসে